গাড়ি চালক আমরা যে রঘুনাথ পুরের ভিড়েই আঁটকে পরে রইলাম আমরা কি দশটার মধ্যে পৌঁছাতে পারবো গড়পঞ্চকোট আমার তো মনে হচ্ছে না সেই গড়পঞ্চকোট দশটার মধ্যে পৌঁছাতে পারবো তোমার কি জানা আছে কোন বিকল্প রাস্তা যদি জানা আছে তাহলে সেই রাস্তা ধরেই চলো তাহলে